আমি কয়েকদিন আগে কিছু চিলড্রেন বই কিনেছিলাম আমি কিছু বাচ্চা পড়াই সেই জন্য চিলড্রেন বই কিনেছিলাম এবং বইগুলো বেশ ভালো এবং বাচ্চাদের পড়ানোর খুব উপযুক্ত বলে আমার মনে হয়